আমি একটা কুর্তি কিনেছিলাম কুর্তিটি লিনেন সুতির কাপড়ের যেটি গরমে পরলে খুব আরাম লাগে আর কুর্তিটা পরে সত্যি খুব আরামও লাগে গরমের সময় ওটাকে শীতকালেও পরা যাবে বর্ষাকালেও পরা যাবে কোনও অসুবিধা হবে না কোনও চুলকায় না খুব ভালো লাগে রঙটা খুব সুন্দর যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি কুর্তিতে একটি হাতের কাছে বোতাম দেওয়া আছে সেই জন্য এর কাজটি অনেকটা ভালো লেগেছে আধুনিক যুগে এইরকম কুর্তির সাথে খাপ খাইয়ে চলা এত কম দামে খুব ভালো লেগেছে রঙ চটেনি আমি দুবার ধুয়েছি এবং যারাই দেখে বলে যে কুর্তিটা খুব সুন্দর কোথায় নেওয়া হয়েছে কুর্তিটা এতটাই নরম যে পরলে বোঝাও যায় না যে আমি কুর্তিটা পরে আছি কি না